শিল্প জীবন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ শিল্প যারা হাতের শিল্প জানে তাদের কাছে খুবই গর্বিত জীবন আমি আমি আঁকতে ভালোবাসি আমি প্রথম থেকেই আঁকতে ভালোবাসতাম কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়াতে আমি এসে দেখি আমার আমার স্বামী আঁকার একজন মাস্টার তিনি খুব সুন্দর আঁকেন সব কিছুই তার আঁকার প্রতি প্রচুর ইন্টারেস্ট আর এই জন্য আমার ছেলেমেয়েও তার তার কাছে আঁকা শেখে সুন্দর আঁকে আমার ছেলেমেয়েও খুব সুন্দর আঁকে আর আঁকাটা যখন দেখি তাদের আঁকাটা দেখে আমার খুব ভালো লাগে আমার নিজেরও খুব আঁকতে ইচ্ছা করে আমি তাই মাঝে মাঝেই মাঝে মাঝেই আঁকতে বসে যাই ছেলের সামনে আর যেমন পারি আমি আঁকি তবে ওদের চাইতে আমি ভালো আঁকতে পারি না ওরা খুব সুন্দর আঁকে আমি ওদেরকে উৎসাহ দিই আর প্রত্যেকটা মানুষের জীবনে আঁকা খুব গুরুত্বপুর্ণ জিনিস এখন প্রত্যেক সাবজেক্টের উপর আঁকা আঁকা হয় তাই আঁকাটাকে আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি